ব্যক্তিগতভাবে যদি আমি রান্না করতে যাই যে জিনিসগুলি আমি প্রথমে খেয়াল করব যে জিনিসটা রান্না করব এবং তা সম্বন্ধীয় প্রয়োজনীয় সামগ্রী হাতের কাছে করে নেওয়া এছাড়া আমি কীসে রান্না করছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি উনুনে রান্না করছি না গ্যাসে রান্না করছি সে অনুযায়ী আমি কিছু কিছু ব্যবস্থা নেব উনুনে রান্না করলে যে বিষয়টা আমি আগে খেয়াল রাখব যে উনুনটা পরিষ্কার রাখা পরিষ্কার জায়গা আছে কি না সেটা দেখব হাতে জ্বালানি জ্বালানোর মতো উপযুক্ত কাঠ পাতা বা অন্যান্য সামগ্রী আছে কি আছে কি না সেটা কিন্তু দেখব আমি এছাড়া অবশ্যই উনুনের ধারে গ্যাস লাইটার দেশলাইয়ের মতো আগুন জ্বালানোর ব্যবস্থা আছে কি না সেটা আমি দেখে নেব গ্যাসে রান্না যদি করতে হয় তাহলে গ্যাসে রান্না করার জন্য যে জিনিসগুলি আমি খেয়াল করব সেটা হচ্ছে যে গ্যাস একটি উপযুক্ত জায়গা রাখা রাখা যাতে সেখান থেকে গ্যাস লিক যদি হয় তাহলে যদি কোনো দুর্ঘটনা না ঘটে যেন দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখব এছাড়া গ্যাসের লাইটার সেগুলো ধারে কাছে রাখা গ্যাস ঠিকমতো ঠিক জায়গায় অন করছি না অফ করছি সেগুলো সেই জিনিসগুলো আগে খেয়াল রাখা আচ্ছা এছাড়া গরম কড়াই ধরার জন্য উপযুক্ত সাঁড়াশির ব্যবস্থা করা বা ন্যাতার ব্যবস্থা করা সেটা কিন্তু আমি খেয়াল রাখব এছাড়া এই সুরক্ষা তো অবলম্বন করতে হবে বিভিন্ন যে বিভিন্ন রান্নার ক্ষেত্রে গ্যাসে হোক বা উনুনে বিভিন্ন সতর্কতা তো অবলম্বন করতে হয় যাতে গরম কড়াইয়ে হাত না পড়ে যায় বা গরম তেল ছিটকে না ওঠে প্রয়োজনীয় ব্যবস্থা বা পোশাক উপযুক্ত পোশাক পরে রান্নার সামনে বসা সেগুলো তো করতেই হয় এইসব করলেই মনে হয় সেফলি একজন রান্নি সহজে রান্না করতে পারে